আমার প্রিয় খাবার হলো বিরিয়ানি চিকেন কষা চিলি চিকেন রুটি তরকা এগুলো আমি যখন কাজ কম থাকে তখন নিজের হাতে বানিয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া করি আবার কিছু সময় বাজারে গিয়ে সেগুলো রেস্তোরাঁ থেকে কিনে নিয়ে আমি খেয়ে থাকি এছাড়াও বাজার গেলে যাও ফুচকা আমাদের সব থেকে প্রিয় খাবার বাজারে ফুচকা দেখতে পেলেই ফুচকাটায় খেয়ে আসি এবং আরো বিভিন্ন রকম খাদ্য তালিকায় খাদ্য আছে সেগুলো ঘরেও বানিয়ে খাওয়া হয় আবার সময় না থাকার কারণে রেস্তোরাঁ থেকেও কিনে এনে খাওয়া হয়